গ্রাম এবং শহর অঞ্চলের মধ্যে খেলার কিছু পার্থক্য হল প্রথমত গ্রামের বাচ্চা থেকে বড়োরা সবাই খোলা মাঠে প্রকৃতির কোলে মুক্ত বাতাসে খেলা করতে অভ্যস্ত কিন্তু শহরের বাচ্চা থেকে বড়োরা বেশিরভাগই শহরের কোনো বড়ো খেলার মাঠ না থাকায় তারা চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে মুঠো ফোনের মাধ্যমে খেলার আনন্দ উপভোগ করে দ্বিতীয়ত গ্রামের বাচ্চারা লুকোচুরি কুমির ডাঙ্গা খোখো কানামাছি ছোঁয়াছুঁই কাবাডি ইত্যাদি খেলাগুলিতে আনন্দ উপভোগ করে কিন্তু অপরদিকে শহুরে বাচ্চারা মুঠো ফোনের মাধ্যমে পাবজি ফ্রি ফায়ার সিওসি লুডো রমি সার্কেল উইনযো ইত্যাদি ধরণের খেলাগুলির মাধ্যমে আনন্দ পায় এইরকম ধরণের পার্থক্য গ্রাম ও শহরের খেলার মধ্যে দেখা যায়